হ্যাঁ সাম্প্রতিককালে এই পোল্ট্রি পেশাটি ই অনেক রকমভাবে পরিবর্তিত হয়েছে হ্যাঁ আগেও এরকম পোল্ট্রি ব্যবসা ছিলো কিন্তু আগে এত বড়ো বড়ো পোল্ট্রি ফার্ম বা আ এত চা আশেপাশে পোল্ট্রি ফার্ম বা পোল্ট্রিদের জন্য এত খাবার ভালো ভালো খাবার বা আ রোগ জ্বালা হলে তাদের ওষুধ এরকমগুলো পাওয়া যেত না বা এত এত পরিমাণ পোল্ট্রি বা যেটা সংরক্ষণ করার জন্য যে এত বড়ো বড়ো পোল্ট্রি ফার্ম হচ্ছে সেইগুলো কিন্তু আগে হতো না কিন্তু এখন সেটা পরিবর্তিত হয়েছে এখন এখন অন তুমি বাড়ির আশেপাশে দেখা যায় পোল্ট্রি ফার্ম যেখানে পোল্ট্রিদের এর খুব ভালোভাবে যত্ন করা হচ্ছে এবং তাদের ভালো ভালো খাবার খাইয়ে তাদের এর তাদেরকে আরো বড়ো করে তোলা হচ্ছে এ তো এটা এই পেশাটা অনেক তাই আমার মনে হয় যে এখন এই পেশাটা অনেক পরিবর্তিত হয়েছে নিরামিষবাদ এই ব্যবসাকে প্রভাবিত করেছে এ যারা হ্যাঁ সত্যি প্রভাবিত করেছে সবচেয়ে চাহিদার পণ্য কোনগুলি সবচেয়ে চাহিদার পণ্যগুলি হলো যেমন এখানে যেমন এখানে এ পোলট্রির পোলট্রির জন্য যে এ খাবারগুলো আনা হয় হয় সেই খাবারগুলো যে খুব ভালো মানের এর এবং সেই খাবারগুলো খাইয়ে এ যা দেখা হয় যে যাতে এই খাবারগুলো খাওয়ানোর পর যে পোল্ট্রি কোনো রোগ বা না হয় রোগ না হয় বা সেই পোল্ট্রিকে যা যে মানুষরা খাবার পরেও কোনো তাদেরও যেন তাদের শরীরের মধ্যে কোনো রোগ ওগ যেন না যেন না বাসা বাঁধে এই এই এইটা এইটা খুব চাহিদা দিয়ে দেখা হয়

পছন্দ করে নি কিন্তু উ তারাও যাতে পছন্দ করে সেই রকম খাবার খাইয়ে এ মানুষ পোল্ট্রিকে আরো সবল করানো হচ্ছে যাতে এ এই পোল্ট্রি যাতে সবাই খেতে পছন্দ করে